আপনার এলাকার প্রাকৃতিক সম্পদগুলি কি কি যা ব্যবসায়ী ক্রিয়াকলাপের জন্য ব্যবহার করা যেতে পারে আমাদের এলাকায় প্রাকিতিক সম্পদ অনেক কিছুই আছে যা ব্যবসার জন্য হয় লাগে যেমন ধরুন আমরা কেউ ব্যবসায়ের জন্য মধু আনে মধু পাড়তে যায় সেগুলো মধু পেড়ে সেগুলো গাছে মধু তৈরি করে মৌমাছি সেই মধু থেকে সবাই ব্যবসা করে এবং ধরুন মাটিতে খোদাই করা মাটিতে খোদাই করে মাটি খোদাই করে তার নিচে অনেক সম্পদ বেরিয়ে আসে সেইগুলো সেগুলোও প্রাকিতিক জিনিস যেমন ধরুন সোনা এসব জিনিস খোদাই করে সেগুলো হচ্ছে বিক্রি করে বা ব্যবসা করে এবং ধরুন গাছপালা গাছপালা থেকে অনেক ধরনের ঔষদ তৈরি হয় যেমন ধরু কালমেঘ গাছ নিম পাতা এবং নানান ধরনের আরও যেমন ধরুন মধু এই সব দেখে ওষুদ তৈরি হয় এসব ওষুদ তৈরি করে সবাই ব্যবসা করে যেমন ধরুন তুলসী পাতা এসব ধরনের অনেক নানান যাবতীয় ও গাছ গাছালি আছে সেগুলা থেকে নানান ধরনের ওষুদ তৈরি হয় সেগুলো সেগুলো সেগুলো ব্যবসা করে বা ব্যবসার ক্ষেত্রে কাজে লাগে